হুম স্যার হ্যাঁ বলছি সামনের সপ্তাহে কী কোনও প্ল্যান আছে উইকেণ্ডে বাইরে কোথাও যাওয়ার একটু ঘুরতে যাওয়ার কাছাকাছি হ্যাঁ না ফ্যামিলির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফ্যামিলির লোকজনদের নিয়ে একটু কাছাকাছি কোথাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে সমুদ্রের বকখালি যদি যান আপনি তাহলে সমুদ্রও দেখা হবে আর ভালোই লাগবে হ্যাঁ স্ত্রীকে নিয়ে গেলে হুম হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে আমরা তো আমাদের কলিগও অনেকগুলো আছি মোটামুটি পনেরো কুড়িজন তাহলে আপনি বলুন হ্যাঁ আচ্ছা কী কীগুলো হ্যাঁ আইটেম হবে রান্নাবান্না কী হবে হ্যাঁ আচ্ছা দেখবো একটা রাঁধুনি হ্যাঁ দেখে একটা ভালো দেখে একটা রাঁধুনি নিয়ে যেতে হবে সে যেন একটু ভালো রান্নাবান্না করতে পারে এরকম দেখে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ একটু কমলালেবু নিতে হবে শীতকাল এখন পিঠে রোদ দিয়ে বসে কমলালেবু সবাই খেতে ভালোবাসে আর কিছু জয়নগরের মোয়া এগুলোর দিকে একটু লক্ষ্য রাখবেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চিকেন পকোড়া কফি তো ভালোই হয় অত কাজ কথা হয় না হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে এই থাকলো তাহলে প্ল্যান হ্যাঁ ঠিক আছে